হ্যালো স্যার হ্যাঁ বলছি আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছিলাম শিশু দিবস সম্পর্কে আসলে আমি তো এই প্রথম স্কুলে মানে জয়েন করেছি আমি জানিনা যে কী কীভাবে পালন করা হয় কে কী করে না করে কীভাবে ইয়ে হয় তো আপনি যদি সেই বিষয়ে আমাকে একটু বলেন তো আমার খুবই সুবিধা হয় আর কি হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ স্যার এরপরে আপনারা আমি পরেরদিন আমরা সবাই যেয়ে বাচ্চাদেরকে বলবো যে ওইদিন যেমন নাচ গান আবৃত্তি সব কিছু করে আমরা সবাই মিলে শিশুদিবসটাকে খুব সুন্দরভাবে উদযাপন করবো যাতে বাচ্চাদের কাছে পরবর্তী দিনে এটা একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় তারা যাতে তারা যাতে মানে এটা নিয়ে ভবিষ্যতে এগিয়ে চলতে পারে বা সুশিক্ষা পেতে পারে এটার ইয়েতেই থাকবো হ্যাঁ নমস্কার স্যার আমাকে আপনি খুব ভালোভাবে বললেন আপনি তো মানে আমাদের আগে আসছেন তাই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম আপনি খুব ভালোভাবে বললেন

হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনাকেও ধন্যবাদ